আমি অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম দেখলাম অযোধ্যা পাহাড়টি দেখতে খুবই সুন্দর খুবই মনোরম সেই পাহাড়ে মোট পাঁচশোটির ওপরে ধাপ আছে সেই ধাপগুলিকে বেয়ে আমি ওপরে উঠেছিলাম উপরে উঠে দেখলাম সেখানে জয়চন্ডি মাতা বলে একটি ঠাকুরের মন্দির আছে সেই মন্দিরটি দেখতে খুবই সুন্দর যেন মায়ের সব রুপ যেন ওই পাহাড়ের উপরে নেমে গিয়েছে পাহাড়ের নীচে নীচে পাথর কেটে অনেক মানুষ সেখানে ঘর করে তারা বসবাস করছে ওই পাহাড়ের চারিদিকের পরিবেশটি দেখতে খুবই মনোরম যেটি আমাকে খুব মুগ্ধ করেছে মনে হয় বারবার ওই জায়গায় আমি আবার ছুটে যায় আমি পায়ে হেঁটে পুরোটি পরিক্রমন করেছিলাম আমার খুবই সুন্দর লেগেছিলো একটু কষ্ট হয়েছিলো তার মধ্য দিয়েও আমার মধ্যে খুব আনন্দ আসছিলো যে ওই পাহাড়ের আমি উঠতে পেরেছি উঠে আমি ওই মায়ের দর্শন করতে পেরেছি সেটা দেখে আমি খবুই আনন্দিত আমি বারবার ওখানে যেতে চাই